গত চার দিন আগে আমি সামন্ত ফার্নিচার থেকে একটা চেয়ার কিনেছিলাম সেগুন কাঠের চেয়ার নিয়েছিলাম কিন্তু কাঠটা দিয়েছে নিম কাঠের আমি জানতে পারলাম তো এই দোকান থেকে আমি আর কাউকে কেনার জন্য বলবো না ওরা সব কিছুটাই নকল দেয়